হ্যাঁ অবশ্যই আমার এলাকাতে এমন অনেকে রয়েছে যারা বিভিন্ন খেলাধুলাকে ক্রিকেট এবং ফুটবল তারা তাদের পেশা হিসাবে গ্রহণ করেছে আমার একজন পরিচিত রয়েছেন এবং সে আদ আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা একটা ছেলে সে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলাকে তার পেশা হিসাবে গ্রহণ করতে ইচ্ছুক এবং সেই উদ্দেশ্যে সে বর্ত বর্তমানে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সে তার কোচের কাছ থেকে এই বিষয়ে প্রতিদিনই প্রশিক্ষণ নেয় এবং বিভিন্ন জাতীয় স্তরের খেলাধুলায় ট্রায়াল দেয় ও অংশগ্রহণ করার চেষ্টা করে সে সম্প্রতি আন্তর কলেজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এবং রাজ্যের ট্রায়ালের জন্য চেষ্টা করছে এছাড়াও অনেকে রয়েছেন যারা আমাদের বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতায় জয়লাভ করে স্থানীয় পৌর কাপ ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতায় জিতে এবং ভবিষ্যতে তারা ক্রিকেটকে তাদের পেশা হিসাবে বা বাংলার জাতীয় রাজ্যের দল যে বাংলার টিমে বা বা য রঞ্জি রঞ্জি প্রতিযোগিতায় খেলার জন্য তারা ইচ্ছুক এবং সেই হিসেবে তারা প্রশিক্ষণ নিচ্ছে